আমি কিছু দিন আগে কিছু দিন আগে একটা মোবাইল মোবাইল কোম্পানির মোবাইল থেকে একটা মোবাইল কিনেছিলাম সেটা খুবই ভালো চলছিলো প্রথম প্রথম স্পিকারটা খুবই সুন্দর চলছিল অনেক দিন পর স্পিকারটা খারাপ হয়ে যায় স্পিকারটা খট খট আওয়াজ ওঠে ভালো করে শোনা যায় না কিছুই স্পিকারটা যখন আমি দিই তখন ও বাগিয়ে আমি স্পিকারটা ভালো হবে ঠিক হয় নি ভালোভাবে চলছে না